পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য বা রীতি নীতিগুলি অনেক কিছুই আছে তার মধ্যে আমরা চড়ক পুজো কথা একটু বলি চড়ক পুজো হয় চৈত্র মাসের শেষের দিকে আর এ এই সেই দিন গাজনের মেলা হয় শিব ঠাকুরের পুজো করা হয় চারিদিকে মেলা বসে খুব আনন্দ উৎসব হয় তারপরে আসে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতেও শ্বাশুরিরা জামাইকে নিমন্ত্রণ জানায় তারপর নানানরকম পঞ্চ ব্যাঞ্জন রান্না করে জামাইকে দেয় তার মঙ্গলের জন্য ঠাকুরকে পুজো করা হয় তারপরে আসে দুর্গা পুজো দুর্গা পুজোটা হচ্ছে আমাদের বড়ো উৎসব দুর্গা পুজোতে এতো বড়ো বড়ো পুজো হয় বড়ো বড়ো মণ্ডপে গিয়ে আমরা ঠাকুর দেখি সেটা খুব আনন্দের উৎসব হয় তারপর দুর্গা পুজোর পরে আসে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো এগুলো ঘরে ঘরেই হয় প্রত্যেক ঘরে হয় আর দোপি পু দুর্গা পুজোর পরেই তো লক্ষ্মী পুজো হয় লক্ষ্মীর আরাধনা করা হয় এটাও একটা বেশ আমাদের সাংস্কৃতিক রীতির মধ্যেই পড়ে